হ্যাঁ আমি বলছিলাম আপনার যে ক্যাবটি আগামীকাল সকাল দশটার সময় দমদম স্টেশনে আসার কথা ছিলো আপনি অবশ্যই আপনার ক্যাবটি নিয়ে যথা সময়ে স্টেশনে পৌঁছাবেন আমি ঠিক দশটার সময় স্টেশনে পৌঁছে যাচ্ছি আগামীকাল দুপুর বারোটার

টু মুম্বই ফ্লাইটটা আমাকে ধরতে হবে মুম্বইতে একটা অত্যন্ত জরুরি মিটিং আছে আমার কোম্পানির সেই জন্য আমি আপনার ক্যাবটি বুক করেছিলাম আপনি বিষয়টা গুরুত্ব দিয়ে আগামীকাল ঠিক সকাল দশটার সময় দমদম রেল স্টেশনে আসবেন আমি আমার গুরুত্বপূর্ণ মিটিংটা জত যাতে মিস না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ক্যাবটি যাতে অন্য জায়গায় না যায় আমার পৌঁছে দেওয়ার পরে যেখানে খুশি আপনি ক্যাবটি নিয়ে যাবেন আমি যেন সঠিক সময়ে স্টেশন থেকে এয়ারপোর্টে পৌঁছোতে পারি তার দিকে লক্ষ্য রাখবেন টাইমটা অবশ্যই আপনার খেয়াল আছে আগামীকাল ঠিক সকাল দশটার সময় আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো আপনিও আপনার ক্যাবটি নিয়ে সঠিক সময়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এটাই আমি আশা রাখছি